হ্যাঁ বলছি শান্তিনিকেতনে আমি প্রথম আসলাম আপনি আমাকে একটু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারবেন আমরা মোটামুটি চারজন আছি আচ্ছা ঠিক আছে দেখুন আড়াই হাজার টাকা একটু কম নিন আমরা তো নতুন এসেছি দেখুন আমরা তো এখানে কত কী লাগে ঠিক বলতে পারব না জানিও না আপনি নিজের মতো করেই দেখুন না

আচ্ছা ঠিক আছে এখানে ভালো থাকার জন্যে কি ভালো কোনো হোটেল আছে

আচ্ছা ঠিক আছে ধরুন আমি আমি যে প্রথম আসলাম আমার অনেক দিনের ইচ্ছে ছিল শান্তিনিকেতনে একবার ঘুরব কিন্তু আমার আসা হয়নি এখানে কী কী হয় বলুন তো মানে সেরকমই বড় কোনো অকেশন এখানে কী হয় সেরকম হ্যাঁ তো বলুন মানে সেরকম বড় অনুষ্ঠান কী হয় অকেশন এখানে আচ্ছা কাছাকাছি বাজার আছে আমি কিছু কেনাকাটা করব আমাকে একটু সেখানে নিয়ে যাবেন কোন জায়গা বলুন তো এখানে শুনেছি একটা ভালো একটা হাট বসে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওই সোনাঝুরি হাট সেই জায়গাটা নিয়ে যাবেন আমাকে একটু আমি একটু ওই কিছু জিনিস কেনাকাটা করব হাতের কাজের জিনিস টিনিস এখানে খুব বিখ্যাত হুম কত কত কত দেখতে নিয়ে যাবেন একটু হ্যাঁ এগুলো তো আমার আমার যেটুকু জানা আর কি আমি এগুলো শুনেছি আমি কোনো দিন যাইনি যাই হোক আপনাকে বললাম আপনি আমাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে ও কে থ্যাঙ্ক ইউ হুম